এ বছর আলুর দাম না থাকায় একজন চাষি আত্মহত্যা করেছিলেন তাকে নিয়ে তার পরিবার হসপিটালে গিয়ে ভর্তি করেছিলেন সেখানে রিপোর্টার গিয়েছিলেন রিপোর্টার গিয়ে কাউন্সিলারের কাছে খবর পাঠিয়ে ছিলেন কাউন্সিলার গেলেন গিয়ে তার কাছে তার পাশে দাঁড়িয়ে তার ওষুধ চিকিৎসা সবকিছু খরচা দিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি আর বেঁচে থাকেন নি তিনি মারা গেলেন তার পরিবারকে কিছু টাকা দিয়ে তিনি সাহায্য করে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন